আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটি হলো কিচেন ডাস্টবিন তো এই কিচেন ডাস্টবিনের অনেকই নেতিবাচক দিক আমার রয়েছে যেমন আমার মনে হয় আমাদের যে কিচেন সেইক্ষেত্রে কিচেনের মধ্যেই কিচেন ডাস্টবিন রাখা খুবই একটি অস্বাস্থ্যকর এবং অপরিবেশজনক ঘটনা আমাদের খাবারের মধ্যে আমাদের যেস্ অনেক ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত এবং খাবার ঘর বা রান্নাঘরের মধ্যে যে পরিবেশ সেই পরিবেশটিকোও খুব পরিষ্ষার পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা উচিত সেখানে আবর্জনা রাখা উচিত না কারণ এই আবর্জনা থেকে বিভিন্ন ধরনের মশা মাছি উৎপন্ন হয় এবং যেইগুলো আমাদের শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি করে সেই ক্ষেত্রে আমার মনে হয়ে থাকে কিচেনের মধ্যে কিচেন ডাস্টবিন রাখা আমার একদমই পছন্দ না সেইক্ষেত্রে আমার মনে হয় যে কিচেনের মধ্যে ডাস্টবিন রাখা ঠিক না এটা অস্বাস্থ্যকর একটি জিনিস বলে আমার মনে হয়